আমার বিষয়বস্তু হল আর্টস আর্টসের হচ্ছে প্রিয় সাবজেক্ট হচ্ছে ইতিহাস ইতিহাসে অনেক প্রাচীন যুগের আদিম আদিম মানুষের নিয়ে চর্চা করার জন্য আমার প্রিয় হচ্ছে ইতিহাস আর সে ইতিহাসের সাথে সাথে ভূগোল টাও হচ্ছে বেশ তার কারণ হচ্ছে ভূগোলের পৃথিবীর কত ভাগ জল বা কত ভাগ স্থল জল এসব নিয়ে চর্চা করার জন্য প্রিয় হচ্ছে ভূগোল বইটাও তার সঙ্গে অনেকদিন এই কদিন আগেই একটা বই পড়েছিলাম গল্পর গল্পের বইগুলি হচ্ছে গোপাল ভাঁড়ের গল্প এবং হাসির অনেকগুলি গল্প ইত্যাদি বই পড়েছিলাম আর তার হচ্ছে একটি বই একটি বই পড়ার কারণ হচ্ছে সে কোনো কোনোকিছু শিখতে পারবেনা আর একটি বই শিখলে তার হবেনা তার কারণ আচ্ছে ছ সাতটি বিষয় নিয়ে পড়তে হবে পড়তে হবে আর একটি বই নিয়ে পড়লে তো আর বৃদ্ধি বা বুদ্ধিও হবেনা সেই কারণে ছ সাতটি বই নিয়ে পড়া হলে সে যেকোনো কোনো না উত্তর না উত্তর দিয়ে দিবে সেই কারণে ছ সাতটি বই পড়া উচিৎ